আমার মা বা পরিবারের সদস্যরা আমার জীবনে রান্নাকে শখ হিসাবে গ্রহণ করার জন্য বড় ভূমিকা পালন করেছেন যেমন আমি সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে ভিডিও রান্না রান্নার ভিডিও দেখে খুব ভালো ভালো রান্না করে তাই আমারও খুব শখ হতো যে আমিও রান্না করব তাই আমার মাকে জানাই রান্না করার জন্য আমার মা আমার আমাকে হাত ধরিয়ে শিখিয়ে দেয় রান্না কেমন করে করতে হয় তাই আমার মা অনেক বড় ভূমিকা পালন করেছেন